আজকে বিশ্বের বাংলা ভাষার ভাষাভাষীরা বেসরকারি চাকরি স্কুল কলেজ বিদেশ ভ্রমণ সবেতেই সমস্যার সম্মুখীন হয় কারণ বাংলা ভাষা মা তার মাতৃভাষা তো সেই মাতৃভাষায় সে বেড়ে হয়ে ও বেড়ে ওঠা বা স্কুল কলেজে পড়াশুনা করা সবকিছুই তার বাংলা ভাষায় কিন্তু বেসরকারি চাকরি এর জন্য কোথাও তাকে অ্যাপ্লাই করলে পরে সেখানে তাকে ইন্টারভিউ নেওয়া হবে ইংলিশে তাকে সমস্ত কিছু বলতে হবে ইংলিশে তো সেখানে যেহেতু আমরা বাংলা ভাষার পড়ে বড় হয়েছি বাংলা ভাষায় আমাদের স্কুল কলেজ পার করে এসেছি পড়াশুনো করে এসেছি কিন্তু সেখানে অন্য কোনো ভাষার সম্বন্ধে আমাদেরকে বলতে বলা হয় তো সেইখানে সেহেতু আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় তার পরে বিদেশে গেলেও সেম কেস বিদেশে গেলেও আমরা বিদেশি ভাষা যেমন সেখানে হিন্দি বা ইংরেজিতে কথা বলতে হয় সেখানে বাংলা ভাষার কদর্য থাকে না বাংলা বললে কেউ বুঝতে পারে না তাদের হিন্দি ভাষা হোক বা ইংরেজি ভাষা হোক সেই ভাষায় তাদের কথা বলতে হয় তো এই ভাষা কথা বলতে গিয়ে তখন সেখানেও একটু সমস্যার সম্মুখীন পড়তে হয় স্কুল কলেজেও সেম একটু হাই উঁচু লেভেলে স্কুলে বা কলেজে গেলে সেখানেও ওই বাংলা ভাষা আর থাকে না হিন্দি ভাষা বা ইংরেজি ভাষা হ্যাঁ অন্যান্য ভাষার সম্মুখীন হতে হয় তো সেক্ষেত্রেও আমাদের একটু বাংলা ভাষার ভাষার ভাষার ভাষাভাষীরা একটু সমস্যার সম্মুখীনে পড়তে হয়